পৃথিবীর পৃথিবীর উন্নত দিক বলতে অনেক কিছুই আছে ভালো দিকও আছে খারাপ দিকও আছে আগেকার সময়কার মানুষদের পায়ে হেঁটে মানুষদের যেতে হতো অনেক দূরে যেতে হতো তাতে যদি কারো কোনো মানুষের যদি কোনো প্রয়োজনীয় কাজ থাকত বা প্রয়োজনীয় কোনো প্রয়োজনীয় কোনো মানুষের অসুখ বিসুখেও তাকে পায়ে হেঁটে নিয়ে যেত কিন্তু এখন উন্নত উন্নত হওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন যান যানবাহন হওয়ার জন্য কোনো মানুষকে আমরা তাড়াতাড়ি কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে বা হাসপাতাল নিয়ে যেতে পারি এটাই হচ্ছে উন্নত